পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখতে হয় সে ক্ষেত্রে যে সব সংঘাতের সম্মুখীন হয়েছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হল যেমন পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এগুলো দেখি মূলত আমাদের পরাধীন ভারতবর্ষের ঘটনা যখন ভারতবর্ষে ব্রিটিশ আইন বা ব্রিটিশ শাসন চলছে সেই সময়ে ব্রিটিশদের সাথে আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে তৎকালীন নবাব সিরাজউদৌল্লার সঙ্গে যেমন হচ্ছে বক্সারের যুদ্ধ বা অন্যান্য যে যুদ্ধগুলো সে ক্ষেত্রে এই সংঘাতগুলোর সমাধান হিসাবে দেখা গেছে ইতিহাসে আমরা যেটা দেখতে পারি যে সব শেষে কিন্তু ব্রিটিশরাই জয়ী হয়েছে বা একটা চুক্তিবদ্ধের মাধ্যমে তারা এটাকে সমাধান করার চেষ্টা করেছে কোনো একটা চুক্তিতে এসে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে এবং যুদ্ধের সমাপ্তি ঘটেছে